পশ্চিমবঙ্গে জনপ্রিয় রেস্তোরাঁর মধ্যে হচ্ছে কস্তুরি আর ভূতের রাজা দিলো বর এরকম বহু আছে বহু রেস্তোরাঁ নাম করা রেস্তোরাঁ রয়েছে যারা যে কোনো পর্যটক আসলে এখানে আমাদের পশ্চিমবঙ্গে জনপ্রিয় খাবার যেটা ভাতের থালি হয় আর কি মাছের ঝোল সাদা ভাত এই ধরনের খাবার পাওয়া যাবে যে কোনো পর্যটক যদি বাঙালি খাবার পছন্দ করে তারা এই রেস্তোরাঁগুলো ট্রাই করতে পারে আবার অনেক রকম চাইনিস ফুডও পাওয়া যায় যেমন মোমো এটা একটা এখন ফেমাস হয়ে গেছে সেটাও আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর পাওয়া যায় এছাড়া রাস্তার পাশে অনেক ছোটো ছোটো স্টল বসে ফুচকা ভেলপুরি পাপড়ি চাট যেগুলো আমাদের পশ্চিমবঙ্গে একটি জনপ্রিয় ঝালমুড়ি এগুলো পর্যটকরা এসে ট্রা অবশ্যই ট্রাই করা উচিত আমার মনে হয় এগুলো আমাদের পশ্চিমবঙ্গের অত্যন্ত জনপ্রিয় খাবার অ অন্য জায়গায় পাওয়া যায় না এছাড়া অনেক রেস্তোরাঁই আছে যারা নন ভেজ আর কি সেরকম রেস্তোরাঁও আছে সেরকম খাবারও পাওয়া যায় খুব উন্নত মানের খাবার পর্যটকরা এসে ওই খাবার খেলে খুব খুশিও হবে এবং আমার মনে হয় তাদের একবার হলেও ওগুলো ট্রাই করা উচিত